ছোটবেলা থেকে মা ঠাকুমাদের হাতের সেলাই দেখে নিয়ে প্রভাবিত হয়েছিলাম সেখান থেকেই আগ্রহ তৈরি আর কী এ ছাড়াও হাতের কাজের ক্ষেত্রে খুবই একটা মনোযোগ দিয়েছিলাম বলে সেলাইয়ের কাজটাও খুবই ভালো লেগে থাকে আবার বিভিন্ন রকমের হাতের কাজের মধ্যে থেকে সেলাইটা এগিয়ে যায় সে ক্ষেত্রে সেলাইয়ের আগ্রহ অনুপ্রেরণা সমস্ত কিছুই ছোটবেলা থেকেই শুরু হয়ে আছে এ ছাড়াও বিভিন্ন রকমের জিনিস তৈরি করা তার উপরে সেলাইয়ের যে কাজ সে কাজেরও আগ্রহ রয়েছে ছোট থেকে